লেখার জন্য উদ্বেগ এবং সন্দেহ সাধারণত একটা স্বাভাবিক প্রক্রিয়া হয় সামান্য উদ্বেগ বা সন্দেহ থাকলেও এটা অনেকেরই অনুভব করা হয় লেখকের উদ্বেগ হতে পারে প্রকাশিত লেখার সময়ে পাঠকের প্রতিক্রিয়া নির্ভর করে অথবা নিজের পরিচিত বা নতুন বিষয়ে লেখা শুরু করার সময় মধ্যে পাওয়া যাওয়া অপরিমিতির কারণে একজন লেখক হলে আমি যেভাবে এগিয়ে যাই সেটা আমার উদ্বেগের উপর নির্ভর করে এবং সন্দেহ থাকলেও তা আমাকে লেখার প্রতি আরও দৃষ্টি আকর্ষণ করে কিছু প্রতিক্রিয়া আছে যা আমাকে অনেক উৎসাহিত করে যেমন পাঠকদের পছন্দ হয়ে গিয়েছে বা আমার লেখা অনুযায়ী কোনও কারণে কেউ আমাকে সমর্থন করলে এগুলো আমার উৎসাহ এবং আরও ভালো করে লেখার জন্য প্রেরণা দেয়